এই এলাকায় প্রায়শই কিছু কিছু পাখি দেখা যায় গ্রাম এলাকা বলতে সেখানে তো পাখি দেখা যাবেই যেমন চড়ুই পাখি বাবুই পাখি টুনটুনি পাখি শালিক পাখি কাক বক প্যাঁচা এই ধরনের কিছু পাখি দেখা যায় আমার সবথেকে প্রিয় পাখি হলো ময়ূর ময়ূর প্রিয় তার কারণ আছে ময়ূরের পেখমগুলি ভীষণ রঙিন ময়ূর দেখতেও অনেক বড় হয় ময়ূরকে আমি প্রথমবারে দেখেছিলাম সেটি চিড়িয়াখানায় সেখানে দেখে তাকে আমার খুব ভালো লেগেছিল ওর কালারফুল পেখমের জন্য আমাদের এলাকায় যে শালিক পাখি আছে সেগুলি গাছে থাকে চড়ুই পাখি আমাদের পাকা বাড়িতেও থাকত চড়ুই পাখি বাচ্চা হতো ডিম পাড়ত বক আছে যেগুলি পুকুর থেকে মাছ ধরে খায় কাক আছে যেগুলি বাড়ির আশেপাশের আবর্জনগুলো খায় এসব বিভিন্ন ধরনের পাখি আমি দেখি রোজ রাত হলে আবার প্যাঁচা বাদুড় চামচিকে এইসব ধরনের নিশাচর পাখিগুলি দেখা যায় যে পাখিগুলি সারা রাত জেগে শিকার করে নিজেদের খাবার জোগাড় করে নেয় দিনের বেলা যে পাখিগুলি খাবার জোগাড় করে ফল খায় পোকামাকড় খায় শালিক পাখি টুনটুনি পাখি এইসব পাখিগুলি চিড়িয়াখানায় গিয়েও আমি প্রথম দেখেছিলাম উট পাখি